হ্যাঁ চিন্তাও করছিলাম সেইটা নিয়ে আমি আমিও তোমাকে ফোন করব ভাবছিলাম ঠিক আছে তুমি ভালোই চিন্তা ভাবনা তো একটু করতেই হবে এবার দেখো প্রথমে তো ফ্ল্যাগ হোয়েস্টিং দিয়ে তোলা তার পরে ওটা ওটা আমাদের হেডমিস্ট্রেস হেডমিস্ট্রেস বা আমাদের যে গেস্ট আসবেন ওনাকে দিয়েই করানো হবে

হ্যাঁ ওই একদম স্মল বাচ্চাগুলোকে দিয়ে একটুখানি মানে মাঠটা রাউন্ড হ্যাঁ মাঠটা রাউন্ড করে মাঠটা রাউন্ড করে একটু কয়েক পাক ঘোরানোর পরে না কি ওটা প্যারেডটা করার পরে ফ্ল্যাগ ফ্ল্যাগ হোয়েস্টিংটা করাবে প্যারেডটা করার পরে ফ্ল্যাগ আমি বলছি যে ফ্ল্যাগ হোয়েস্টিংটা আগে করবে না প্যারেডটা আগে করিয়ে নিয়ে ফ্ল্যাগ হোয়েস্টিংটা প্যারেডটা করে এরকম গোল করে হ্যাঁ সেই কথাই আমি বলছি মাঠটা ঘুরিয়ে নিয়ে ঘুরে এসে গোল করে দাঁড়িয়ে তারপর ফ্ল্যাগ হোয়েস্টিংটা আচ্ছা সেটা নয় হলো তার পরে হ্যাঁ তারপর একটা উদ্বোধন সংগীত আমাদের এই পনেরোই আগস্টের উপর বেস করে একটা উদ্বোধন সংগীত করব ওটা তো ওটা ঠিক করে নেব সব সব টিচারদের সঙ্গেই একটু কথা বলে নেব কী গানটা ঠিক করা যায়

ওই ওটা মিস্ট্রেসকে দিয়ে বা যাকে হোক তার পরে তো হ্যাঁ তার পরেতে তুমিও আমাদের তো টিচাররাও তো কয়েকজন বেশ ভালোই গান টান জানে তো ওদেরকে ওরাও যদি করে একটু গান বাজনা আর একটা আবৃত্তিও রাখলে খুব ভালো হয় ছোটোখাটো একটা আবৃত্তিও হ্যাঁ আর হ্যাঁ আর আর কী আছে তুমি আর তুমি দেখো আর কিছু চিন্তা ভাবনা করছ আর কিছু ঢোকানো যাবে এর মধ্যে ঠিক আছে ঠিক আছে